হ্যালো মা কালী ট্রাভেল এজেন্সি হ্যাঁ দাদা আমি তিন দিন আগে একটি গাড়ি বুক করেছিলাম বাপের বাড়ি যাব বলে কাঁচড়াপাড়া হ্যাঁ আপনি বলেছিলেন দু হাজার টাকা কিন্তু এখন আপনার ড্রাইভার তিন হাজার টাকা চাইছে না দাদা এটা তো মানা যায় না আমি তো আপনাকে টাকাটা টাকাটা দেবো হ্যাঁ যত কথা হয়েছিল ততই দেবো কলকাতা থেকে কাঁচড়াপাড়া যেতে আসতে এত টাকা মোটেও লাগে না আপনি তো বলেছিলেন দু হাজার টাকা তখন আমি বুক করেছিলাম এখন উনি চাইছেন তিন হাজার টাকা না না দাদা সরি আমি যেটা বলেছিলাম সেই সেই দু হাজার টাকাই দেবো আমি তিন হাজার টাকা দিতে পারব না হ্যাঁ আমি তাহলে আপনাকেই দেবো ড্রাইভারের হাতে আর দেবো না তাহলে আমি আপনাকে এই নাম্বারে আপনার নাম্বারে অনলাইন করে দিচ্ছি টাকাটা হ্যাঁ রাখলাম